হ্যাঁ হ্যাঁ বলছি দি আমরা একটা নতুন দোকান খুলেছি মিষ্টির তো ক্ষীর রাঁধুনির দরকার তো আপনার নাম্বারটা আমি একটা মিষ্টির দোকান থেকেই পেলাম তো আপনি আর কি তো একটা আমার ছেলে দোকানে দরকার নতুন দোকান খুলেছি তো মানে এখনও আপনি উৎপাদন করিনি কালকেই করব তা হ্যাঁ উদ্বোধন কালকে আছে তো আপনি যদি ফাঁকা থাকেন তাহলে আমাদের দোকানে আপনি কি কাজ করবেন

সকালে বলতে ওই বারোটার দিকে উদ্বোধন আছে তো আপনার কি এক্সপিরিয়েন্স মোটামুটি সব কিছু জানা আছে তো আচ্ছা আচ্ছা তো তা কী কীরকম বা মানে আপনি পয়সা নেবেন এবার আমাদের নতুন দোকান খুলেছি এবার একটু হ্যাঁ একটু জানালে আপনার ভালো হতো

আচ্ছা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে একটু আটশো টাকা আপনার একটু কম সম করে নিলে ভালো হতো কারণ আমাদের নতুন দোকান খুলেছি তো আটশো টাকা আপনি যেমন পাচ্ছেন আমাদের এখানে ছ থেকে সাতশো টাকা তারপর আপনার এটা পরে বাড়িয়ে দেওয়া হবে কোনো অসুবিধা হবে না হ্যাঁ হ্যাঁ কখন আসতে হবে বলতে চলে আসবেন আপনি একটা টাইম হলে ওই বিকালে বারোটার দিকে চলে আসবেন হ্যাঁ হ্যাঁ কালকে ঠিক আছে হ্যাঁ বেশ ঠিক আছে আসবেন